আমি একটা দোকান থেকে বেডশিট কিনেছিলাম বেডশিটটা পথম দিকে ভালো লাগলেও পরে সেই বেডশিটটির রঙ উঠে যায় এবং যেটিকে আমি সুতি ভেবে কিনেছিলাম সেটা সুতোর সাথে পলিয়েস্টার যোগ ছিলো এবং কয়েক দিন শোয়ার পর সেই বেডশিটটি থেকে সুতো খসতে থাকে এবং বেডশিটটি পরে ছিঁড়ে যায় এবং কালার সম্পূর্ণভাবে উঠে যায়